উত্তর চব্বিশ পরগনা জেলার জলবায়ু বলতে আমি যেটা বুজি এখন যেহেতু শীতকাল সেই জন্য শীতের ঋতুতে অবশ্যই খুব বে খুব শীত থাকে এবং গরমের সময় অনেকটা গরম থাকে কিন্তু এখন বিভিন্ন ঋতুর পরিবর্তন হয়েচে শীতের সময় প্রচন্ডভাবে গরম পড়া বা গরমের সমায় আবার প্রসণ্ড বৃষ্টি ও হওয়া বা বৃষ্টির সময় প্রচণ্ডভাবে গরম পড়া এই যে আবওহাওয়ার পরিবর্তন এটা আমি ভীষণভাবে দেখেছি এবাং এগুলো উপলব্ধি করেছি গরমের সময় যে তাপদায়ী গরম এবং তার যে হাঁসফাঁসানি এটা ভীষণ কষ্টকর গরমের সময়ে একদমই থাকি থাকা যায় না কিন্তু বাদদা বাদবাকি যে ঋতুগুলো আছে বর্ষা ব্যতীত এগুলো ঠিকঠাকভাবে থাকা যায় এই যে আমার অভিজ্ঞতা আমি এখানে বর্ণনা দিলাম